হ্যালো বলুন কে হ্যাঁ দীপ্তেন্দু কা কার্পেন্টার থেকে বলছি বলুন কি আপনার কী সাহায্য লাগবে আমি হ্যাঁ আমার অর্ডার অর্ডারে বাদ দিয়ে বলতে গেলে রেডিমেডও আমার কাছে অনেক প্রায়ই আছে কী চান কী আপনার লাগবে বলুন আচ্ছা মানে আপনার মানে একটা ঘরের মধ্যে রাখার মতো সব সব জিনিসই আপনার লাগবে তাই তো তো আর তো দাদা আমাকে একটু ডিজাইনগুলো একটু পাঠিয়ে দেবেন যে আপনার কী রকম কী রকম পছন্দ আর প্রাইজটাও একটু আমি বলে দিচ্ছি খুব বেশী একটা প্রাইজ নয় ডিভানটা তিরিশ হাজার টাকা পড়বে সিংহাসনেও হয়ত পাঁচ ছয় হাজার টাকা পড়বে শোকেসের দু তিন হাজার হোক এইরকম পড়বে খাটটার একটু বেশী প্রাইজ পড়বে কিন্তু যেহেতু ওটা পুরোপুরি সেগুন কাঠের আছে তো সেটার আমাকে মানে আপনি কী কী ডিজাইন ডিজাইনটা মানে বেস্ট চুজ করতে পারবেন সেটা আমাকে একটু এই নাম্বারটাতে আপনি যেখানে ফোন করেছেন এটাতে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন তাহলে আমি কি সেগুলো সাজিয়ে দিতে পারবো আর তাও মধ্যে আপনার এটা কত দিন কখন লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে অনেক ডিজাইন আছে নানারকমের আপনা আপনাকে চাইলে আমি দেখাতেও পারি আমি আপনাকে তাহলে পাঠিয়ে দেব ডিজাইন দু তিনটে আছে আর আপনি কী কী চান সেটাও বলবেন আচ্ছা ঠিক আছে তো আপনি মানে আপনি কত দিনের মধ্যে চান সেটা বলুন এক মাসের মধ্যে না দু মাসের মধ্যে আচ্ছা আপনার ঘর রেডি হয়ে গেছে তো আমি সব জিনিসপত্রগুলো এক এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো মানে আপনি কি হতে মানে আপনার হবে তো এক এক সপ্তহের মধ্যে আর আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক সপ্তাহের মধ্যে আপনার বাড়ির সব আমি পৌঁছে দেব আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাঠের কিছু রাখে বলতে সিংহাসন আছে আমাদের কাছে সিংহাসন আছে তারপর কম্পিউটর ডেস্ক টেবল আছে তারপরে রান্নাঘরের যে রাখার জিনিসপত্র সেইগুলোও কাঠের ব্যবস্থা আছে সবকিছুই আমাদের

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ড্রয়ারে ওই ব্যবস্থা আমাদের ওইরকম সবই বানাই আমরা বলতে গেলে অনেক ডিজাইনও আছে ওগুলোর রেট আপনার পড়ে যাবে পঁয়তাল্লিশ চল্লিশের কাছাকাছি ওটা পড়ে যাবে যেহেতু পুরো সেট তো পুরোটা রাউন্ড করা আছে ঠিক আছে আমার এক স্কোয়ার ফুটে আপনার পড়ে যাবে কত দশ হাজার টাকা পড়ে যাবে আপনার এক স্কোয়ার ফুটে কিন্তু কোম্পানি দাদা কোম্পানি দাদা আমাদের খুব একদম এ ওয়ান কোম্পানি আছে আপনি ঠকবেন না কিছু হবে না কোন কাঠে কিছু পড়বে না আমি সেটার গ্যারেন্টি নিয়ে নেব ঠিক আছে আপনি সেটা নিয়ে নিশ্চিন্ত থাকবেন আমাদের জিনিসের কোয়ালিটি খুবই সুন্দর আমরা এক বছরের গ্যারেন্টি দিতে পারি গ্যারেন্টি দিচ্ছি হুম কারণ কাজ তো খুব একটা ঠিক হয় না চেঞ্জ হয়ে যাবে সেই হিসেবেই বলছি এক বছরের মধ্যে হয়ত আপনি রিটার্ন করে দেবেন আমি আবার অন্য চেঞ্জ করে দিয়ে দেব অন্যটা না না টিকে যাবে টিকে যাবে সেটাও সেটারও গ্যারেন্টি আমিই নিচ্ছি বললাম তো আপনাকে আমি সব আপনাকে ব্যবস্থা করে তারপরই দেব আমার কোন প্রোডাক্ট কোন খারাপ বেরোবে না দাদা বিশ্বাস করুন আমি অ্যাকুরেট কোয়ালিটির দেব আপনাকে সেটার কোন চিন্তা নেই খালি সময় ডেটটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা আমি এসে আপনার মাপজোক করে আমি সব বসিয়ে দেব ঠিক আছে হুম থ্যাংক ইউ